বড় বড় সাগরে নৌকায় করে কি বোটে করে মাছ ধরতে যাওয়া হয় বিভিন্ন যারা মাছ চাষি মাছ ধরে জীবন যাপন করে তারা এই মাছগুলো ধরতে যায় এবং তারা বিভিন্ন পদ্ধতির দ্বারা মাছ ধরে যেমন জাল দিয়ে বা বড়শি দিয়ে মাছ ধরে তারা বিভিন্ন ধরনের মাছ পায় যেমন হলো লোটে মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ কাঁকড়া কাঁকড়াও পায় যেগুলি বাজারে অনেক মূল্যে বিক্রি হয় আর কাঁকড়াগুলো অনেক শাঁসও হয় এবং সেই মাছগুলি যখন জাল দিয়ে ধরে কি বড়শি দিয়ে ধরে সেগুলি জ্যান্ত নিয়ে আসতে পারে না বরফ দিয়েই নিয়ে আসতে হয় কারণ অনেক সাগরে অনেক দূর থেকে মাছগুলো নিয়ে আসা হয় এবং সেগুলি বাজারে অনেক মূল্যে বা অনেক মূল্যে বিক্রি করা হয় সেই মাছগুলি আবার বাজার থেকে কেটে বিক্রি করে এবং সাগরে যে মাছগুলি পাওয়া হয় সেগুলি অনেক খেতেও ভালো হয় আর সেই নোনা জলের মাছ তার মধ্যে ওই ইলিশ মাছটা হলো সবথেকে বিখ্যাত যে মাছটার বাজারে মূল্য অনেক এই মাছটা বাজার থেকেই নেওয়া হয় এই মাছটা যারা জেলে তারা এই মাছ ধরেই তাদের জীবন যাপন হয় তাই তারা বড় বড় সাগরে গিয়ে এই মাছ ধরে জীবন যাপন চালায় এবং এই মাছ ইলিশ মাছ টাছ যে বিভিন্ন মাছগুলো পায় সেই মাছগুলি আবার বাজারে বহুত মূল্যে বিক্রি করে তাদের জীবন যাপন চালায় এবং এই বাজারে মাছগুলি আবার সেগুলি কেটে বিক্রি করা হয় এবং সাগর থেকে মাছগুলো নিয়ে আসবার সময় বরফ দিয়ে জাঁক দিয়ে নিয়ে